আমি বিগত ছমাস আগে শান্তিপুরে একটা মেলা থেকে একটা কাঁথা স্টিচের শাড়ি কিনেছিলাম শাড়িটা আমার কাছ থেকে অনেকটাই দাম নিয়েছিলো যতোটা দাম তার ছিলো তার থেকে অনেক বেশি নিয়েছিলো কিন্তু সেটা আমি বুঝতে পারিনি শাড়িটা কেনার পর আমি খুব ঠকে গেছি কেননা শাড়িটা দিয়ে খুব রঙ ওঠে প্রথমে রঙটা দেখতে ভালো লাগছিলো কিন্তু কয়েকবার কাচার পরে বুঝলাম একদম রঙটা উঠে গেছে এ রঙটা একদম পাকা ছিলো না এবং সুতোর যে সমস্ত কাজগুলো ছিলো যেহেতু আমি প্রথমেই বলেছি কাঁথারটা মানে শাড়িটা আমার কাঁথা স্টিচের সেই জন্য এর সুতোগুলোও ভালো ছিলো না শাড়িটা পরে যদি কোথাও বেরোই আমি তাহলে গরমে খুবই কষ্ট হয় এবং গায়ে র্যাশ বার হয় এবং এর যে শাড়ির যতোটা লম্বা হয় বারো হাত ততটাও হয়নি মোটামোটি দশ হাতের মতো লম্বা শাড়িটা সে ক্ষেত্রে আমার পরতে খুবই অসুবিধা হয়